হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ ম্যাম অবশ্যই হ্যাঁ ম্যাম আপনি দেখুন এ শাড়িগুলো দেখতে পারেন নতুন এসছে বেনারসি সিল্ক যেটা বলছে খুব ভালো শাড়ি আপনি দেখতে পারেন আপনি দেখুন আচ্ছা ম্যাম আ আমি বের করছি আপনি তাও দেখুন শাড়িগুলো ম্যাম এ শাড়িটা দেখতে পারেন এটা একটা ঘিচা আপনাকে পরে খুব সুন্দর লাগবে আপনি দেখতে পারেন একবার দেখুন ছয়শো টাকা ম্যাম ওকে ম্যাম ম্যাম এ শাড়িটা দেখতে পারেন এই শাড়িটার প্রাইস আপনি যে প্রাইস বললেন যে আট হাজার টাকা এটাই আপনি দেখুন আপনার পছন্দ হতে পারে ম্যাম আপ আপনি আপনি এই কালারের শাড়িটাও দেখতে পারেন রেড কালার খুব সুন্দর কালার আপনাকে ভীষণ পরে ভালো মানাবে রেড কালারটা ম্যাম ছবি প্রিন্টের থেকে এটা এখন নিউ চলছে মার্কেটে এটা বাজারে

আপনি এটা দেখুন না ম্যাম যখন আসবে আপনাকে জানিয়ে দেবো নাহলে আপ এ এখানকার মধ্যে যদি আপনার পছন্দ হয় তালে আপনি নিন না ম্যাম ওকে ম্যাম কাতান ব্যানা বেনারসি বার করছি এই দেখুন ম্যাম এটা দেখতে পারেন এই শাড়ির প্রিন্টটা খুবই ভালো আপনার পছন্দ হতে পারে আপনি একবার দেখুন চেক করুন হ্যাঁ ম্যাম আচ্ছা দেখাচ্ছি এই যে দেখুন ম্যাম না ম্যাম আর তো নেই আপনিই আপনি ইয়েলো কালারটাও দেখতে পারেন না ম্যাম আপনি হলুদ কালারটাও তো দেখতে পারেন আপনাকে ভীষণ ভালো মানাবে পরে বেশি না ম্যাম সাত হাজার আর তো কোনো কালার নেই ম্যাম শেষ হয়ে গেছে সব কালার আপনাকে দেখালাম যা যা ছিলো